হ্যালো বলছি পুজোর জন্য প্রদীপ কিনতে গেছিলেন কেমন দেখলেন প্রদীপগুলো আমি তো নিই নি এখনও ওই জন্যই আপনাকে ফোনটা করলাম যদি ভালো হয় সেরকম তাহলে সে দোকানেই যাবো একটা জায়গায় গিয়েছিলাম সেখানে দাম অনেক বলছে কিন্তু প্রদীপের কোয়ালিটি ভালো নয় একদম বাজে লাগছে ওই জন্য আমি নিই নি এখনও ওই জন্য ভাবলাম একবার আপনাকে ফোনটা করে নিই জানা যাক তো সে জায়গাতেই গিয়ে নেব তা আপনি দেখেছিলেন কোথাও ও বড় সাইজের নিয়েছেন না কি এইটুকু কোয়ালিটি কীরকম আছে বলছি ওগুলা মোটামুটি ভালো ও আর আমি দেখতে গিয়েছিলাম সেখানে দেখছি কোথাও ফাটা কোথাও বা হচ্ছে ট্যারা বাঁকা কাজের কোনো ফিনিশিং নেই আর কি ওই জন্য নিই নি পছন্দ হয় নি ভালো কোন দোকান থেকে নিয়েছেন একটু জানাবেন আমাকে আমিও সেখানকে যাবো আসলে এখানে

ও সেখানকে যেয়ে দেখবো তাহলে পছন্দ হয় কি না এখানে আমি দু তিনটা দোকানে দেখছিলাম কোথাও দেখছি ফিনিশিং ভালো ও হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি ঠিক আছে আজকে বিকেলের দিকে যাবো আমি এখানে দেখছিলাম কিন্তু পছন্দ হয় নি কোনো দোকানে দেখছি ফিনিশং ভালো নয় কোথাও বা হচ্ছে ফাটা বেরিয়ে যাচ্ছে কোথা মানে নানারকমের সমস্যা আর কি ঠিক আছে